আর্ট আর্ট অর্থাৎ শিল্পী শিল্পী পশ্চিমবঙ্গের বহু জায়গায় আছে বাঁকুড়া পুরুলিয়া আপনি গেলেই দেখতে পাবেন প্রত্যেকটা ঘরের দেওয়ালে দেওয়ালে ছবি আঁকা বা দেওয়াল পেন্টিং বলে যেগুলোকে ঘরের মহিলারা করে থাকে এবং মাটির উপরে যেই সব আর্ট শিল্পী তার প্রত্যেক প্রত্যেক ঘরে পাবেন আপনি বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ওই সাইডে গেলে মেন হচ্ছে এই পশ্চিমবঙ্গের আর্ট আরও বিস্তৃত হবে প্রত্যেকটা জেলায় যদি প্রত্যেকটা জায়গা যদি আর্ট কলেজ থাকে এবং আর্ট কলেজ নিয়ে আরও বেশি এইভাবে প্রত্যেকটা মানুষের নলেজ থাকে বিভিন্ন যে এলাকার মানুষ জানে না যে একটা আর্ট বলে একটা বিষয় আছে যে বিষয় নিয়ে লেখাপড়া করলে বহু দিকে যাওয়া যায় বহু দিকে যাওয়া যায় বহু জায়গায় যাওয়া যায় এই বিষয়ে মানুষদের সাধারণ মানুষদের কোনো জ্ঞান নেই ঠিক আছে সেই কারণে পশ্চিমবঙ্গে আর্ট আর্ট আর্ট নিয়ে অনেকটাই মানে এই ভাবনাটা অনেকটাই কম ঠিক আছে যদি সেই কারণে অনেকে ছেলে মেয়েদেরকে আর্ট কলেজে পড়ায় না শুধুমাত্র ওই ক্লাস টেন এইট নাইন পর্যন্তই তারা আর্ট ছবি আঁকা শেখায় শেখানোর পরে তারা জানে যে আর আমার ছেলে অনেকটা শিখে গিয়েছে ব্যাস এইটুকু যথেষ্ট ব্যাস তারা এই ছাড়িয়ে দেয় তারা জানে না যে আর্ট হচ্ছে একটা বিষয় যেটার বিষয় যেমন আমরা লেখাপড়া করি কম্পিউটার বাংলা ইংরেজি সেরকম একটা বিষয় হচ্ছে আর্ট এর থেকে এটা একটা কলেজের কলেজের একটা সাবজেক্ট হচ্ছে আর্ট যেখানে পড়ে একটা ডিগ্রি পাওয়া যায় পরে তার পরবর্তী কোনো একটা কোম্পানির জব পাওয়া যায় বা ঘরে বসে শিক্ষকতার যোগ্যতা পাওয়া যায় বা প্রত্যেকটা স্কুলে সরকারি চাকরি পাওয়া যায় কোনো কোনো মানুষের সাধারণত এই বিষয়ে কোনো জ্ঞান নেই প্রত্যেকটা মানুষে প্রত্যেকটা স্কুলে এই যে ধরনের সভা করলে বা জানাতে পারলে এই কারণে অনেকটাই সুবিধা হবে এবং তাছাড়াও অনেকে আছে যারা শিক্ষক আছে যারা সাধারণ শিক্ষক তাদের ছবি আঁকার আছে কাজ করে তারা আইনতভাবে লাইসেন্স পায় না অনেক ঝামেলা অনেক তারা সেই সুযোগে অনেকে পিছিয়ে যায় যে ছবি আঁকা নিয়ে যাব না থাক এটুকু যথেষ্ট এইভাবে বলে তারা পিছিয়ে যায় তার ফলে মানুষের এলাকার ভাবনা আরও একটু উল্টো মানে উল্টো দিকে যায়